আমার কাছে আছে এখন জার্নাল ইন্টেলিজেন্স রিজনিং সুবীর দাসের ছায়া কম্পানির বই তো বইটা পড়ে আমি খুবই উপকৃত এবং বইটাতে সমস্ত কিছু আছে যে আমি যেগুলো চাইছিলাম সেগুলো সব কিছু ওনার মধ্যে ওই বইটার মধ্যে আছে তো খুবই ভালো এবং এই বইটা থেকে আমি খুবই সুলভ উপকার পেয়েছি বইটাতে মধ্যে আমি যে সমস্ত কিছু চাইছিলাম সেসমস্ত কিছু পেয়েছি ম্যাথামেটিক্স থেকে শুরু করে হ্যাঁ রিজনিংয়ের যেসমস্ত পার্টগুলো হয় সেই সমস্ত কিছুই আমি এর মধ্যে পেয়েছি খুব সুন্দর এবং বইটি এক নম্বর কোয়ালিটি